হ্যালো হ্যাঁ আপনি কে বলছেন

আচ্ছা আপনি কোথায় যেতে পছন্দ করবেন

আচ্ছা তাহলে ইন্ডিয়ার মধ্যেই না ইন্ডিয়ার বাইরে ইন্ডিয়ার মধ্যে তো মালদ্বীপ নয় স্যার ইন্ডিয়ার মধ্যে গোয়া আছে গোয়াতেই ভালো হবে স্যার দেখুন তাহলে গোয়ায় করবেন কি না আপনি যেরকম ফটো শ্যুট করতে চান এইচ ডি হাই কোয়ালিটি ফোর কে ফোর কে স্যার একটু বাজেটটা বেশি পড়বে তাহলে তাও আপনি ধরুন কত ঘণ্টার করতে চান কি মিনিটে তিরিশ মিনিট হলে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার হার্ডলি পড়বে আচ্ছা স্যার প্রি ওয়েডিং এর পরে আপনার বিয়ে নিয়ে তখন করা যাবে আপনার ওয়েডিং এও করে দেবো হ্যাঁ আপনি স্যার কোথায় থাকেন আচ্ছা তাহলে ওখানে গোয়াতে চলে আসবেন আপনি খড়গপুরের ট্রেন ধরে চলে আসবেন আপনি আসবেন আমরাও যাব সেখানে গোয়ার মেন বিচেই চলে আসবেন আমরা ওখান থেকে গাড়ি করে আপনাকে নিয়ে চলে যাব আপনি যেরকম হোটেল পছন্দ করবেন স্যার ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার হ্যাঁ আপনি আমার ইনস্টাগ্রাম পেজে যেতে পারেন সেখানে দেখতে পারেন অনেক ধরনের ফটো আছে পেয়েছিলাম ইন্ডিয়ার সেরা আমি আপনার চিন্তা নেই আপনার ভালোই হবে আপনি শুধু আপনি ডেটটা ঠিক করুন কোন ডেটে আসবেন আমাকে জানান সেরকম আমার সাথে ধরুন আট দশ জনের মতো থাকবে